আমি অঙ্কিতা সিং বলছি আপনি কি মালদার লোকাল গাইড বলছেন আচ্ছা আপনার নামটা বলবেন একটু আচ্ছা আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমি বলতে চাইছি যে আমি দিল্লি থেকে আসছি মালদার মধ্যে তো আপনি বলতে পারবেন যে মালদাতে ঘোরার মতন বা কোন কোন জায়গা আছে কিছু দেখার মতোন অ্যাকচুয়ালি আমি নিজের ফ্যামিলির সাথে বেড়িয়েছি তো তা আমি অনেক শুনেছি ব্যাপারটা

আচ্ছা তো আপনি কি বলতে পারবেন যে মানে কোন জায়গাটা আমার মনে হয় বেস্ট হবে মানে আমি অ্যাকচুয়েলি বেশি দিনের জন্য তো থাকতে পারবো না তো আমি একটু চাইছি যে দু তিন দিনের জন্যে মানো আমি কিছুটা ভালো ভালো জায়গাগুলো একটু কভার আপ করে নিলে অ্যাকচুয়েলি ফ্যামিলি পিকনিক তো আপনি বুঝতেই পারছেন তারপরে আপনি আমাকে একটু জানিয়ে দেবেন যে এখানে কোনটা হোটেলসগুলো ভালো হবে আর মানে স্টে করার জন্যে দু তিন দিনের জন্যে স্টে করার জন্যে একটু জানালে আপনি খুব ব ভালো হতো আচ্ছা আমি না শুনেছি যে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে সরস্বতী পুজোরও নাকি খুব বলে খুব বিখ্যাত ওখানকার হ্যালো